পৃথিবীর সর্বপ্রথম আমাকে যদি ঘুরতে যাওয়ার অনুমতি দিই সবচেয়ে প্রথম যাব আমি কাশ্মীর কারণ আমার ছোট থেকেই ইচ্ছা আছে কাশ্মীরে যাওয়ার কাশ্মীরে আছে আমার নাতিশীতোষ্ণ এবং হরিণ বাঘ সেখানকার জলবায়ু সেখানকার পরিবেশ সেখানকার মানুষ অত্যন্ত সরল আর নিষ্পাপ কাশ্মীরে রয়েছে আমাদের সক লের যুগের এই কাশ্মীরকে ব্যাখ্যা করা হয়েছে জান্নাতের সঙ্গে তাই আমার ইচ্ছা রয়েছে কাশ্মীর যাওয়ার